নির্বাচনের সময় আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হল আমাদের বাড়ি থেকে অনেক দূরে বুথ যেখানে এ যেতে অনেকটা টাইম লাগে এবং সেখানে গিয়ে এ আমার লাইন দিয়ে দাঁড়িয়ে তারা ভোট দেওয়ার পর আর তারপর আবার সেখানে যে যারা থাকে গুন্ডা বেশিরভাগ তো একটা সমস্যা তৈরি হয়েই থাকে সেই সমস্যা কাটিয়ে সেখানে নির্বাচন মানে ভোট দিয়ে তারপরে বাড়ি ফিরে আসতে অনেকটা টাইম লেগে যায় এবং বাড়ি ফিরে এসে আবার রান্না করার ঝামেলা থাকে এটা আমাদের খুব বড় সমস্যা যে আমাদেরকে অনেক দূর যেতে হয় অনেক দূরে আমাদের বুথ যেখানে ভোট দিতে যেতে হয় এবং এখানে তো ভোট তো কারচুপি তো এটা তো এখন হয়েই আসছে যদিও আমি ঠিকঠাক জানি না সবাই বলে শুনেছি যে এটা নাকি হয় কিন্তু সেটা আমি ওটার ব্যাপারে আমি কিছু বলতে পারব না তবে আমার যেটা সব থেকে বড় সমস্যা সেটা হল যে আমার অনেক দূরে বুথ সেই বুথে আমার আর ভোট দিতে গিয়ে আবার ঘুরে এসে রান্না করার ঝামেলা থাকে এটাই খুব সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে